হ্যাঁ আমার বই পড়া শেষ আমার ব্যক্তিগত জীবনে গল্পের বই পড়তে খুব ভালোবাসি আমার বই পড়া শেষ কিন্তু এই বই পড়ার মধ্যে যেই বইটা আমি পড়েছিলাম কিষ্ণকান্তের উইল কিষ্ণকান্তের উইলে বঙ্কিমচন্দ্রের লেখা ছিল বইটি বইটির মধ্যে ছিলো কৃষ্ণকান্তের উইলের যেই বিষয়বস্তু মূল সেটি সেক্ষেত্রে যে ভ্রমর ভ্রমর তার কীরকম তার পথোম থেকে তার জায়গা ছেড়ে কৃষ্ণকান্তের উইলে প্রথম থেকে তার দায় জায়গা ছেড়ে তার স্বামীর ঘর ছেড়ে চলে গিয়েছিলো তার ছোটোবেলা ছোটো স্মৃতিকে নিয়ে তার বান্ধবী যখন তার প্রতি মানে তার প্রতি একটা অন্যায় করলো তখন সে তার ছেড়ে চলে গেছিলো সেটা কিন্তু প্রত্যকেটি মেয়েরই মন কেড়েছে আর মনকে প্রভাবিত করেছে তাই আপ আমার বইটি যেমন আমাকে বইটি পড়তে ভালোবাসে বইটি সম্বন্ধে ব্যক্তিগত জীবন আমার প্রভাবিত হয়েছে